আমি যেহেতু গল্প পড়তে ভালোবাসি তাই আমার একটি প্রিয় গল্পের বই আছে সেই বইটি আমি প্রায় পাঁচ থেকে ছবার পড়ে ফেলেছি সেই বইটির নাম হল শ্রী কৃষ্ণের গল্প আমি যেহেতু গল্পের বই পড়তে ভালোবাসি তাই আমি সব রকমের গল্পই পড়ি যেমন ধরুন পশু পাখির গল্প ভূতের গল্প রাজার গল্প পরীদের গল্প ঠাকুর দেবতার গল্প অলৌকিক গল্প ইত্যাদি আমি সব রকম গল্পই পড়ি কিন্তু তবুও আমার প্রিয় গল্প হল শ্রীকৃষ্ণের গল্প আপনারা সবাই জানেন শ্রীকৃষ্ণ হল আমাদের ভগবান অর্থাৎ এই জগতে স্রষ্টা তাই আমি শ্রীকৃষ্ণের জীবনী নিয়ে এই মুহূর্তে আমার যতটুকু মনে পড়ছে একটু আপনাদের সাথে শেয়ার করছি ভগবান সৌন্দর্যময় ও আনন্দময় তিনিই শান্তিদাতা ভগবান যেখানে জন্ম নেবেন তার চারপাশের পরিবেশ কতই না মনোরম ও আনন্দদায়ক হবে সেদিন মধ্যরাত্রি হতে তখনো কিছুক্ষণ বাকি মেঘশূন্য আকাশ অসংখ্য তারা জ্বলজ্বল করছে রোহিণী নক্ষত্র উদিত হয়ে যেন পৃথিবীকে জানিয়ে দিচ্ছে শুভ মুহূর্ত সমাগত হ্রদের জলে পদ্ম ফুটে আছে পৃথিবীতে ভগবান শ্রীকৃষ্ণের আসন্ন আবির্ভাবের আনন্দে তারা যেন তাদের পাপড়ি মেলে ধরেছে জগৎ পিতাকে গর্ভে ধারণ করে আছেন যে দেবকী তার যাতে কোনো কষ্ট না হয় সে কথা মনে রেখেই যেন বাতাস বইছে ধীরে অতি ধীরে বনে বনে অসংখ্য সুমিষ্ট কুজনে বনভূমি আমোদিত ময়ূরের দল পেখম তুলে নাচছে সকলের মনে অপার শান্তি স্বর্গের দেবতাগণ দুন্দুভি বাজিয়ে ভগবানের মর্ত্যে আগমনের বার্তা ঘোষণা করছেন মনের খুশিতে তারা আকাশ থেকে পুষ্পবৃষ্টি করছেন এমন সময় মধ্যরাত্রের ঘন অন্ধকারে দেবকীর সন্তানরূপে জন্ম নিলেন শ্রীকৃষ্ণরূপী মহাবিষ্ণু নবজাত শিশুটিকে বসুদেব যখন দেখেছিলেন তখন তিনি বিস্ময়ে হতবাক হয়ে গেলেন তিনি এ কী দেখছেন এই শিশু তো সাধারণ শিশু নয় ইনি তো দেবাদিদেব বিষ্ণু নররূপে আবির্ভূত হয়েছেন সদ্যোজাত ওই যে শিশুটি শুয়ে আছেন তিনি স্বয়ং নারায়ণ ছাড়া আর কেউ নয় নারায়ণ না হলে কি তার এমন নয়নাভিরাম রূপ হতে পারে পদ্মের মতো দুটি চোখ শঙ্খ চক্র গদা পদ্ম ধারী চার হাত বুকে ভৃগু কর্তৃক অঙ্কিত পদচিহ্নের সঙ্গে উজ্জ্বল কৌস্তুভ মণি শোভা পাচ্ছে পরিধানে পীত বসন তার কানে এক জোড়া মহামূল্য মণি কুন্তল কোমরের উজ্জ্বল কটিবন্ধ বাহুতে বাজু হাতে বালা ও অন্যান্য আভরণে তার দেহ দীপ্তিমান তিনি আপন মনে বললেন কী অপরূপ শিশু জন্মগ্রহণ করেছে অথচ ভাগ্যের কী পরিহাস এখনই কংস এসে হাজির হবে এবং শিশুটিকে হত্যা করবে পর মুহূর্তেই তিনি উপলব্ধি করলেন এই শিশু তো সাধারণ শিশু নয় ইনি তো নর রূপে ভগবান স্বয়ং এই কথা ভাবতেই তার মন থেকে কংসের ভয় দূর হয়ে গেল নতজানু হয়ে করজোড়ে তিনি শিশুটির উদ্দেশ্যে স্তব স্তব করতে লাগলেন আপনার অসীম কৃপায় আপনি পৃথিবীর পরিত্রাণ রূপে আমার ঘরে আবির্ভূত হয়েছেন আমাদের প্রতি আপনার অসীম করুণা হে ভগবান আমাদের বংশে আপনি জন্মগ্রহণ করবেন এই আশঙ্কায় ভীত হয়ে কংস আমাদের আগেকার সব কটি সন্তানকে হত্যা করেছে এখন আপনার জন্মের সংবাদ পেয়ে সে আপনাকেও বধ করবে বসুদেব মনে মনে যদিও জানতেন শ্রীকৃষ্ণকে কংস বধ করতে পারবে না তবু তার পিতৃ হৃদয় বিপদের আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে রইল দেবকীও সর্বদা কংসের ভয়ে ভীত হয়ে ছিল

এখন পুত্রের সারা দেহে দেবতার চিহ্ন ও লক্ষণ দেখে তার মুখে হাসি ফুটল তিনি ভগবানের প্রশস্তি করে বললেন হে ভগবান আমি নিশ্চিত জানি আপনি স্বয়ং ভগবান বিষ্ণু আপনি অনুগ্রহ করে সৎ লোকের উৎপীড়ন কংসকে বিনষ্ট করুন আপনি অন্তর্যামী তাই কংস কীভাবে আমার আগের সব কটি সন্তানকে বধ করেছে তা আপনার অজানা নেই এবারেও সে আসবে আপনাকে ছিনিয়ে নিয়ে গিয়ে নির্দয়ভাবে হত্যা করবে আপনি দয়া করে তার সামনে আপনার এই রূপ প্রকাশ করবেন না যারা ভক্তিভরে আপনার আরাধনা করে আপনার এই রূপ কেবলমাত্র সেই ভক্তদের জন্য কংসের ভয়ে দেবকী এত বেশি আতঙ্কিত হয়ে পড়েছিলেন যে তিনি বিশ্বাস করতে পারছিলেন না ভগবান বিষ্ণুকে বধ করার সাধ্য কংসের নেই মাতৃস্নেহবশত তিনি ভগবানকে সাধারণ শিশুর রূপ ধারণ করতে অনুরোধ করলেন দেবকীর সরলতায় ভগবান বিষ্ণু অত্যন্ত মুগ্ধ হলেন তিনি সস্নেহে তাকে বললেন দেবকী তুমি সকলের চেয়ে পবিত্র নারী পূর্বজন্মে তুমি দীর্ঘকাল ধরে তপস্যা করেছিলে তোমার সাধনায় তুষ্ট হয়ে আমি তোমাকে একটি বর চেয়ে নিতে বলেছিলাম তুমি প্রার্থনা করেছিলে আমি যেন তোমার সন্তানরূপে জন্মগ্রহণ করি অবতার রূপে আমার বিগত আবির্ভাবকালে তুমি আমার জননী হয়েছিলে এবং এবারও আমি তোমার সন্তান রূপে জন্মগ্রহণ করেছি আমার পূর্ববর্তী আবির্ভাবেও আমি যে তোমার পুত্ররূপে জন্ম নিয়েছিলাম সে কথা তোমাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য এই বিষ্ণু রূপ ধারণ করে আমি তোমাকে দেখা দিয়েছি কেননা সাধারণ মানব শিশু রূপে আবির্ভূত হলে তুমি বিশ্বাস করবে না যে ভগবান স্বয়ং তোমার সন্তান রূপে জন্ম নিয়েছেন এই কথা বলে বসুদেব এবং দেবকীর চোখের সামনেই তিনি সাধারণ শিশুর রূপ ধারণ করলেন এই গল্পটি আপনাদের সাথে শেয়ার করে আমার খুব ভালো লাগল আশা করছি এই গল্পটি আপনাদেরও খুব ভালো লেগেছে